আমি বলছি হ্যাঁ ম্যাম আপনাদের ওখানের রাস্তাঘাট গাড়ি চলাচল কেমন ও গাড়ি চলাচল কি অনেক পরিমাণে হয় ও তা আপনার কোনও অসুবিধা হয় না হ্যাঁ গা গাড়ি মানুষের তো অসুবিধা হয় তা আপনি কি কখনও কোনও দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন

ও ঠিক আছে তা আপনাদের ওখানকার জলবায়ু বা আবহাওয়া কেমন আমাদের ওখানেও একই রকম কদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে এখন মোটামুটি ঠিক আছে আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তাহলে রাখছি